হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ বলুন আপাতত মনে পড়ছে না কিন্তু আপনি বলুন কি বলছেন সমস্যা কি আচ্ছা বলছি আপনাকে যে ওষুধগুলো দেওয়া হয়েছিল আপনি ওষুধগুলো খাচ্ছেন তো তারপরেও আপনার শরীর ভালো হচ্ছে না আপনি কতগুলো আপ করিয়ে নিন যদি আপনার বার বারই জ্বর আসছে তো আপনি কতগুলো চেক আপ করিয়ে নিন যাতে আপনার জ্বরটা ঠিক হয়ে যায়ে আপনি কি আগের বার ব্লাড টেস্ট করিয়েছিলেন আচ্ছা আপনি আজ আচ্ছা আপনি কতদিন আগে ডাক্তারটা দেখিয়েছিলেন মাস দুয়েকের তো আমি ওষুধ আপনাকে দিই নি আপনি নিশ্চয়ই কোথাও ভুল করেছেন আপনি একবারটি চেম্বারে এসে দেখা করে যাবেন হ্যাঁ আপনার কি এখন শরীরে খুবই অসুবিধা হচ্ছে মানে ধরুন দু দিন ছাড়াই জ্বর আসছে ও জ্বর ছাড়া আর কোন অসুবিধা হচ্ছে না কি শরীরে ও খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারছেন তো ও আপনি একটু একটা কাজ করুন আপনি যত তাড়াতাড়ি পারবেন একবারটি চেম্বারে আসবেন চেম্বারে এসে চেক আপটা করে নিয়ে যাবেন কিছু ওষুধ তাহলে দেবো আপনি সামনে আপনি সামনের সপ্তাহের সোমবার চলে আসুন কারণ আমি তো এখন ওইখানে নেই তো আপনি আসবে আমি যাই গিয়ে আপনাকে জানিয়ে দেব সামনের সপ্তাহে সোমবারে সাড়ে এগারোটা বারোটার দিকে আসুন হ্যাঁ আমি ওই সময় ফ্রী থাকবো হ্যাঁ বুঝতে পারছি তো আপনি দেখুন ওষুধগুলো তো কন্টিনিউ করুন যেগুলো এখন দরকার সেগুলো কিছুটা কিনে নিন কিনে নিয়ে করুন তারপরে আমি গিয়ে আপনাকে জানাচ্ছি আপনি তখন এসে একবরটি চেক আপটা করিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ